সর্ব প্রথম যে কথাটা আমি বলতে চাই সেটি হলো যে আমার পরিবারের সমস্ত সদস্যরাই প্রচুর ভোজন রসিক এবং তারা ভালো ভালো রান্না খেতে ভালোবাসে তার জন্য রোজকার দিনেই আমাকে কিছু না কিছু ভালো রান্না করতেই হয় তাদেরকে খুশি করার জন্য তাদেরকে ভালো রাখার জন্য এবং আমি তাদেরকে ভালো ভালো রান্না করে খাওয়াতে খুবই পছন্দ করি আমি তো রোজকার দিনে বিভিন্ন কিছু ভালো মন্দ রান্না করেই থাকি তার মধ্যে আমার নিজের একটা রান্নাই নিজেকে খুব খুশি করে দিয়েছিলো সেই রান্নাটি হয়েছিলো সয়াবিনের মুইঠা সয়াবিনের মুইঠা আমি যেদিন প্রথমবার ট্রাই করলাম সেদিন আমার খুব ভালো লেগেছিলো এবং আমার পরিবারের সমস্ত সদস্যরাই খুব প্রশংসা করেছিলো এই মুইঠার কথা প্রশংসা পেতে সবাইয়েরই খুব ভালো লাগে এটিই ছিলো আমার শ্রেষ্ট রান্না আজ অবধি সেই যেদিন আমি রান্নাটি করি সেদিনের অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই সেদিন আমি রান্না করেছিলাম সয়াবিনের মুইঠা মুইঠাটি রান্না করতে গিয়ে আমার বিভিন্ন রকমের মশলাপাতি যা লেগেছিলো সেগুলো নিয়ে আমি রান্না করেছিলাম আমাকে সাহায্য করেছিলো আমার শাশুড়ি মা এবং এই রান্নাটি আমাকে শিখিয়েছিলেনও আমার শাশুড়ি মা এই রান্নাটি শিখতে আমার খুব ভালো লেগেছিলো এবং আমার পরিবারকে খাইয়েও আমার খুব ভালো লেগেছে